প্রযুক্তির অগ্রগতি আমার জীবনে পরিবর্তন করেছে বলতে গেলে আমার জীবনে অনেক কিছু জীবনে অনেক কিছু সহজ হয়ে গেছে এবারে হচ্ছে আপনি স্মার্ট ফোন ইন্টারনেট কী কী কাজে ব্যবহার করেন আমি আমার বিশেষ কিছু পড়াশোনার কাজে তার সাথে বিভিন্ন দরকারি কাজ এবং ব্যাংক তার সাথে লেনদেন এসব কাজে আমি ব্যবহার করে থাকি এবার পোরো প্রযুক্তির কারণে আমার হোটেল বুকিং টিকিট কাটা ব্যাংকিং অর্থ প্রদান কেনা কাটা এবং অনলাইন পেমেন্ট এসব সমস্ত কিছু খুবই আমার সহজেই করা যাচ্ছে এবং এর কিছু খারাপ দিকও আছে এখন যে স্ক্যাম চালু হচ্ছে ওটা এখন খুবই লোকেদের ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এটার খারাপ দিকও আছে কিন্তু ভালো দিকের বলতে গেলে প্রায় অনেক মানুষ এর থেকে অনেক সহজ হয়েছে মানুষের জীবন চলা